আমি আমার মোবাইল থেকে ফ্লিপকার্ট অন করলাম ফ্লিপকার্ট অন করে এইখান থেকে আমি অনেকবার ফোনে কিছু জিনিসপত্র নেওয়ার ছিলো আমি তেল শ্যাম্পু সাবান জুতো জামা প্যান্ট অনেক কিছু অর্ডার করি অর্ডার করার পর তখন দেখলাম যে আমার এতো কিছু তো আর লাগবে না কিছু কিছু অর্ডার করা আমার ভুল হবে তাই জন্য আমি আমি শুধু আমার জামা আর প্যান্টটা আর জুতোটা অর্ডার করি আর বাদ বাকি সব কিছু আমি অর্ডারগুলো ক্যানসেল করে আর যেগুলো আমি অর্ডার করি সেগুলো আমি অনলাইন পে করে দিই